আমি আমার বাগান পরিচর্যা করার জন্য নিয়মিত গাছে জল দেওয়া এবং প্রয়োজন মতো আগাছা ছাটাই করা কীটনাশক দেওয়া এসব পদ্ধতিগুলো অবলম্বন করি এছাড়াও প্রয়োজন মতো সার দেওয়া নিয়মিত জল দেওয়া এগুলো করে আমি আমার বাগানকে সুস্থ স্বাভাবিক এবং আরও সতেজ রাখতে পারি